আমার পরিবারের লোকেরা সবাই আমরা ইকোপার্ক যেতে চাইছি সেই জন্য একটা গাড়ির প্রয়োজন আপনাদের জিনিস দেখে একটি গাড়ি বুক করতে চাইছি অবশ্যই টাটা সুমো হলেই ভালো হয় পাতিয়ালি থেকে ইকোপার্ক যেতে আট জনের কত টাকা পড়বে আপনি একটু জানিয়ে দেবেন এবং টাটা সুমো হলেই চেষ্টা করবেন টাটা সুমো দেয়ার